পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা দৌড় ঝাঁপ খেলাধুলা ও অন্যান্য বিভিন্ন ধরনের শারীরিক চর্চা করে শিক্ষকেরা এই বিষয়ে তাদের বিভিন্ন শিক্ষকের ভূমিকা পালন করেন বা তাদেরকে খেলাধুলো করতে সাহায্য করেন এই ধরনের স্কুলগুলিতে বিভিন্ন ধরনের বাচ্চারা তাদের বিভিন্ন ধরনের ফুটবল ক্রিকেট এবং এছাড়া বিভিন্ন ধরনের দৌড় ঝাঁপ লং জাম্প হাই জাম্প অন্যান্যভাবে খেলাধুলা সাহায্য করে যাতে তারা ভবিষ্যতে যেমন ভালো খেলোয়াড়ও হয় তাদের শরীর ও মনেরও সেইভাবে বিকাশ ঘটে কারণ এই দৌড় ঝাঁপের ফলে মানুষের বা বাচ্চাদের মাংসপেশি সবল হয় তাদের হারের হা ক্ষমতা মজবুত হয় ও অন্যান্য বিভিন্ন ধরনের শরীরিক গো গ্রোথ বা বৃদ্ধি গড়ে ওঠে প্রত্যেকটা মানুষের সুস্থ সবল ও ফিট থাকা একান্ত জরুরি স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে মানুষকে গীতা পাঠের হচ্ছে ফুটবল খেলা অনেক ভালো তাই মানুষের শরীরচর্চা এক্ষেত্রে করা উচিত বা করা দরকার নাহলে মানুষ অলস অকর্মন্ন ও কুঁড়ে হয়ে যেতে পারে তাই শিক্ষকদের সহযোগীতায় স্কুলে বিভিন্ন অন্যান্য খ্যা পঠনপাঠনের বিষয় সা পরেও বিভিন্ন ধরনের খেলাধুলো করা দরকার বা খেলাধুলার প্রয়োজন যেগুলি আমাদের জেলাতে বা এই হুগলি জেলার বিভিন্ন স্কুলে হয়ে থাকে এবং শিক্ষকেরা এর দ্বারা বিভিন্নভাবে সাহায্য করে এবং তারা যেমন ছোটো ছোটো বিভিন্ন ধরনের আন্তঃস্কুল প্রতিযোগিতার আয়োজন করে এবং এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের স্কুলে প্রতি বার্ষিক প্রতিযোগিতা ও বিভিন্ন শ্রেণীকক্ষের মাধ্যমে প্রতিদ্বন্দিতা পূর্ণ ম্যাচেরও আয়োজন করে বা তাদেরকে শারীর শারীরিক সুস্থ রাখতেও বিভিন্নভাবে সচেতন হতে সাহায্য করে এইভাবেই তারা আমাদের স্কুলে বাচ্চারা বিভিন্নভাবে দৌড় ঝাঁপের ট্রেনিং পায় এবং তারা সুস্থ থাকে